আলোক দূষণ প্রতিরোধ করতে স্টার গেজিং যথেষ্ট প্রভাবিত করছে কারণ এই স্টার গেজিংয়ের সাহায্যে আমরা আলোক দূষণটা যথেষ্ট পরিমাণ কমাতে পারছি এবং সত্যি কথা বলতে আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকা থেকে সেরকম কোন তারা দেখতে পাওয়া যায়না এবং পরিষ্কার তারা পর্যবেক্ষণ করা তো যায়ইনা আর সত্যি কথা বলতে এখানে এতটা পরিমাণে দূষণ আছে যার জন্য আকাশে সেই তারা দেখতেও পাওয়া যায়না